আমি সিনেমা দেখতে খুবই ভালোবাসি কারণ সিনেমার মধ্যে দেখানো কাল্পনিক এবং চরি চরিত্রগুলি আমার দেখতে খুবই ভালো লাগে এখানে প্রত্যেকটি চরিত্রের শক্তিগুলি আলাদা আলাদা এবং এটা আমার খুবই পছন্দের কোনো কোনো চরিত্রের শক্তি জল সম্পর্কিত আবার কোনো কোনো চরিত্রের শক্তি আগুন সম্পর্কিত আবার কিছু কিছু চরিত্র আছে এদের সম্পর্ক শক্তি বায়ু সম্পর্কিত ইত্যাদি সিনেমার কাল্পনিক জগতে অনেক কিছুই আমরা দেখতে পাই যেটা আসল জগতে আমরা দেখতে পাই না বা অনুভব করতে পারি না তাই আমায় সিনেমা দেখতে খুব ভালো লাগে